কিছু স্থানীয় শিল্পের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হলো কয়লা কারখানা এবং ইস্পাত কারখানা তবে এই কয়লা কারখানা এবং ইস্পাত কারখানাগুলো অনেক ছোটোখাটো অবস্থা থেকে বর্তমানে অনেক বড়ো অবস্থায় বিকশিত হয়েছে যেখানে এখন বহু মানুষ কর্মরত আছে তবে এই কর্মরত মানুষদের কারখানার কাজ করা কালীন সকলকে অনেক সময়ে বিভিন্ন দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এছাড়া এই জেলার অনেক রামকৃষ্ণ মঠ আছে এবং যেখানে প্রতিদিন অনেক অনেক মানুষের সমাগম হয় শুধু তাই নয় এই জেলার আসানসোল শহরে মাইথনের আসানসোল শহরের কাছেই মাইথনের মতন একটি সুন্দর পর্যটনকেন্দ্র আছে যেটি পাহাড় এবং নদী দিয়ে ঢাকা